আমি নিজের জীবন নানা ধরণের গেম খেলেছি ক্রিকেট ভলিবল হকি বাস্কেটবল ফুটবলও খেলেছি তার মধ্যে সবার থেকে কঠিন যে খেলাটি ছিলো শিখতে আমার সময় লেগেছিলো সেটা হচ্ছে ফুটবল ফুটবল খেলতে খেলতে আমার অনেক অসুবিধা হয়েছিলো আমি এগারো জনের টিম বানাই খেলতে গেছি কিন্তু অনেক ম্যাচ হেরেছি বড়ো বড়ো প্রতিযোগিতা হেরেছি আমি খেলতে পারি নাই এমন হয়েছে খেলতে খেলতে আমার অনেক অসুবিধে হয়েছিলো আমার পায়ে চোটও লেগেছিলো তার মধ্যে আমার অনেক বদনামই হয় কারণ এ খেলটা আমার জন্য অনেক মুশকিল ছিলো শেষ পর্যন্ত আমি লোকের খেলা দেখে দেখে শিখেছি আমি টিভিতে খেলা দেখে দেখে শিখেছি ফুটবল খেলাটা আমার প্রিয় আমার পছন্দের যে খেলোয়াড়টা ছিলো তার নাম হচ্ছে সুনীল ছেত্রী সুনীল ছেত্রীর খেলা দেখে আমি অনেক কিছু শিখেছি শেষে আমি এক টাইম এসেছে যে আমি এতো সুন্দর খেলতে শিখে গেছি পুরুলিয়ার বাইরে বাইরে যাই নিয়ে আমি প্রতিযোগিতা জিতেছি আমি এখন নিজের থেকেই প্রতিযোগিতায় অনুষ্ঠান করাই বাইরের থেকে অনেক বড়ো বড়ো ফুটবলের টিম আসে খেলতে আমি খেলাই টিমগুলোকে তার মধ্যে আমারও এগারো জনের প্লেয়ারের টিম যায় আমার খেলতে তারা প্রতিযোগিতা জিতে